আমার সাথে থাকা দ্বিতীয় পণ্যটি নেতিবাচক মানে খারাপ আমি অডিও বুক একটা অনলাইন থেকে মানে দিয়েছিলাম আর কি অর্ডার কিন্তু অডিও বুকটা খুব খুব খারাপ মানে অডিও বুকটার যে সাউণ্ড সাউণ্ডটা খুব খারাপ সাউণ্ডটা ভীষণ আস্তে আস্তে তাছাড়া অডিও বুকটা যেটা মানে আছে সেই অডিও বুকটা ভাঙা আসছে তো দোকান থেকে কিনলে আমি হয়তো ভালো পেতাম আরও বেশি ভালো কোয়ালিটির জিনিসটা পেতাম কিন্তু যেহেতু আমি অনলাইনে কিনেছি তার জন্য ভালো জিনিসটা খুব মানে ভালো আসেনি মানে দোকানে কিনলে জিনিসটা আমি ফেরত দিতে পারতাম কিন্তু অনলাইনে যেহেতু জিনিসটা কিনেছি তার জন্য জিনিসটা আমি আর ফেরত দিইনি